পরিস্থিতির ওপর ঘোড়ার চলন ভঙ্গি নির্ভর করে ঘোড়ার চলন ভঙ্গি বিভিন্ন হতে পারে যেমন ঘোড়া যদি শান্ত পরিবেশে থাকে তার চলন ভঙ্গি শান্ত প্রকৃতির হয়ে থাকে কিন্তু ঘোড়ার ওপর যদি কেউ কোনোরকম পশু বা কিছুর আক্রমণ হয় তাবে তার চলন ভঙ্গি পরিবর্তন হয় আগে পুলিশেরা চ ঘোড়া ব্যবহার করতো তাদের চলন ভঙ্গি ছিল অন্যরকম তারা খুব দ্রুত ছুটতে পারতো এখন হর্স রেশের জন্য যে ঘোড়া ব্যবহার করা হয় তার চলন ভঙ্গি থাকে অন্য সেগুলি খুব দ্রুত ছোটার জন্য পরিচিত হয় এবং যারা এখন বন্য ঘোড়া তাদের চলন ভঙ্গি অন্য রকম হয় কোনো মানুষ বা জন্তু তাদের পাশে আসলে তারা ক্ষিপ্ত হয় এবং তাদের চলন ভঙ্গি পরিবর্তন ঘটে তারা খুব ছটফট করতে থাকে এবং দ্রুত গতিতে ছুটতে থাকে শান্ত পরিবেশে ঘোড়া থাকলে তার চলন ভঙ্গি ধীরে ধীরে ধীর গতিতে হয় এর ফলে এইটি হল আমার